আমার সব জায়গায় ভালো লাগে যেমন সমুদ্র পর্বত পাহাড় ধর্মীয় স্থান যেমন রাজস্থান আমাদের ধর্মীয় স্থান ওখানে আজমির শরীফ পীরের ওই যে আছে যেমন ওখানে আমরা যাই ওখানে ও তারাগড় পাহাড় আছে সেই পাহাড়ের উপরে উঠি পাহাড়ের উপর মেহেদি বাবার মাজার আছে সেখানে গিয়ে জিয়ারাত করি পাহাড়ে আমরা পায়ে হেঁটে ওই পাহাড়ে উঠি আবার আমরা পায়ে হেঁটে নিচে নামি ওখানে যাওয়ার জন্য গাড়ি আছে কিন্তু আমরা গাড়ির ব্যবস্থা আপাতত মানে করি না আমরা নিজের পায়ে হেঁটে যেতে পছন্দ করি সমুদ্রও ভালো লাগে সুন্দরবনে যেতে গেলে সমুদ্রের উপর দিয়ে যায় নদী খুব সুন্দর লাগে ভালো লাগে যেমন মুকুটমণিপুর গিয়েছিলাম সেখানেও ছোটো ছোটো পাহাড় ছিলো পাহাড়ে উঠেছিলাম ওখানে জঙ্গলের পাশে একটা পাহাড় ছিলো সেখানেও উঠেছিলাম ভালো লেগেছিলো ওখানে একটা সমুদ্রও কি জানি না একটা ছোটো মতো ছিলো নদী বা সমুদ্র সেখানেও আমরা নৌকো করে এপার থেকে ওপারে ঘুরতে গিয়েছিলাম ঘুরে এসেছিলাম ওখানেও ছোটো ছোটো পাহাড় ছিল সেখানে আমরা ঘুরেছি এবং সেখানে ঘুরে এসে আমরা খাওয়া দাওয়া করেছি পিকনিক মতো আমাদের এখান থেকে গাড়ি করে অনেকজন গিয়েছিলাম